এমন দিন আছে যখন আমি আঁকতে চাই না বলতে গেলে যখন মন ভালো থাকে না তখন আমি আঁকতে চাই না কারণ মন ভালো না থাকলে আঁকা বা কোনো হাতের কাজই ভালো হয় না আর আঁকার জন্য অনুপ্রেরণা আমি তখনই খুঁজে পাই যখন আমার মনটা ভালো থাকে সামনে কোনো প্রাকৃতিক দৃশ্য সুন্দর হলো বা কোনো গান শুনলাম বা একটু বৃষ্টি হলো তখন আঁকতে ভালো লাগে আমার দৈনন্দিন জীবনের সঙ্গে আঁকার ভারসাম্য আমি যেভাবে বজায় রাখি সেটি হলো দৈনন্দিন জীবনে তো অনেক ব্যস্ততা থাকে তার মধ্যেও নিজের জন্য একটু সময় বার করতে হয় নিজের আঁকার জন্য একটু সময় বার করতে হয় কোনো ভালো সিনারি কোনো ভালো মডেল দেখলে তখন আঁকতে ভালো লাগে দৈনন্দিন জীবনে ব্যস্ততার মধ্যেও আঁকার জন্য একটু সময় বার করে এঁকে নিতে ভালো লাগে